হ্যাঁ কে বলছেন ও এই তো চলছে মোটামুটি আপনি কেমন আছেন এই যো আমি খাতা দেখতে বসেছি গো স্টুডেন্টদের না না দেখো না এই যে করোনার সময় পড়াশোনা করে নাই বাচ্ছাগুলো ঠিক মতো আর এখন তো বাংলাই মনে হয় ব ও জানে না বানানের যেরকম ছিরি না বানান লিখতে পারছে ঠিক করে না লেখা সুন্দর কি যে করবো অনলাইনে ক ক্লাস করালাম মনে হয় যে অনলাইনে ক্লাসই করে নি ওরা তারা পাশে মোবাইল খুলে নিয়ে খালি গেম খেলছে এইভাবে কি আর চলে এখন এই যে এক্সট্রা করে ক্লাস নিতে হবে বাচ্ছাগুলোকে এক্সট্রা ক্লাস না নিলে এইগুলোও মেকআপ করা যাবে না এই তো এই করোনার প্রোকপে যে কি হলো বাচ্ছাগুলার এটা এই তিনটা বছর আর তার মধ্যে ফ্রি ফ্রি এগজ্যামগুলো নিয়ে নেওয়া হয়েছে ওটাই ভুল করা হয়েছে আরো এখন এদেরকে ক্লাস মাধ্যমিকের ছাত্র এদের এখন সেভেনের নলেজ নেই ঠিক মতো আচ্ছা আচ্ছা আমরা ভাবছি কি সবাই মিলে একটা মিটিং করে এই নিয়ে কথা বললে ভালো হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা